বিভিন্ন জায়গা বিভিন্ন রকম ভাষা সব জায়গায় সব রকম ভাষা চলে না সব জায়গায় সব রকম সংস্কৃতিও নেই কেউ কারোর ভাষায় গান করে কেউ কারোর ভাষায় নাচ করে কেউ কীভাবে নাটক করে তাদের ওখানকার সংস্কৃতিও আলাদা সব রকম কালচার আলাদা হয় তারা তাদের মতোন থাকে তারা তাদের মতোন খাওয়া দাওয়া করে তাদের মতোন ঘোরা ফেরা করে তাদের মতোন নাচ গান কথা বলা নাটক সব কিছু তাদের ভাষাতেই হয় সব জায়গায় সংস্কৃতি সব অন্য সবার মতোন